ন্যাওড়াই যাবো ভাড়া কত লাগবে দিদি এর ভিতর সরা আছে

উউউউউউউম দশ টাকা ভাড়া সে জায়গায় নাকি পনেরো টাকা কী বলছ তুমি উহ না না যাবো ঠিক করে ভাড়া ভাড়াটা বলুন হুম না না সবাই ওই তো ওরাও তো নিচ্ছে দশ টাকা করে ভাড়া হু দশ টাকায় দবো চলুন ঠিক হবে হবে হবে চলুন চলুন ওরকম করবেন না চলুন খুব তাড়া আছে আমার বলছি যে খুব তাড়া আছে যেতে কী হচ্ছে আরে দোবো তো বলতেছি দশ টাকা তাহে দশ টাকা দোব নাই পনেরো টাকা ভাড়া দোব বারো টাকা না দশ টাকাই আমার কাছে আছে আমি দশ টাকাই দেবো প্রতিদিন আমি যাই বলছি দশ টাকায় দোবো হ্যাঁ একবার যদি উঠেছি আমি দশ টাকাই আমার কাছে আমি দশ টাকাই দেবো